হ্যাঁ হ্যালো আপনি ইলেকট্রিক অফিসার আপনি অডিট করেন আপনি আমার বাড়িতে একটু আসবেন আমার ইলেকট্রিক এত বেশি পুড়ছে কেন এইটা একটু ই ইনকোয়ারি করে দেখুন না হ্যাঁ আপনি যা নিলে হয় নেবেন আসুন এসে দেখুন ইনকোয়ারি করুন আমি বাড়িটা একটু ভাড়ায় দিতে চাই এত বিল উঠছে এত বিল তো দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে আপনি এসে দেখুন আপনি এসে দেখে আপনি যা কোথায় কী করতে হবে না হবে সেটা আমাকে বলুন আমি সেভাবে মালপত্র এনে দেবো আপনি সেভাবে করে দেবেন